পশ্চিমবঙ্গে নানান রকম ধর্মের মানুষ বাস করে তার মধ্যে ধরুন মুসলিমদের যদি ধরি তো তাদের হচ্ছে ঈদ আছে মহরম আছে তাদের হচ্ছেে উৎসবের মধ্যে পড়ে এবং যেমন খিস্টানদের আছে বড়দিন গুড ফ্রাইডে তো হচ্ছে আমি যেহেতু বাঙালি বাঙালির তো তেরো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তো হচ্ছে মেন আমাদের যেটা উৎসব দুর্গা পূজা তো দুর্গা পূজা হচ্ছে আমাদের উদাহরণত পাঁচ দিন হচ্ছে অনুষ্ঠান হয় তবুও তো পঞ্চমী থেকে শুরু হয় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং মাকে হচ্ছে বিজয়া দেওয়া হয় দশমীর দিনে তো এখন বর্তমান যুগে এখন দ্বিতীয়া থেকেই হচ্ছে আমাদের মা হচ্ছে ঠাকুর দেখা শুরু হয়ে যায় তো হচ্ছে এবং যদি পর্যটকের কথা বলে থাকেন তো যদি হচ্ছে আমাদের কলকাতায় হচ্ছে কোনো পর্যটক একবার ঠাকুর দেখতে আসে আমি আশা করি দ্বিতীয়বার আসতে হবে যেহেতু বড়ো বড়ো প্যান্ডেল হয় বা থিম কুমোরটুলি বলুন ঠাকুরের হাইট বলুন বা নানান রকমের প্যান্ডেল বলুন বা সোনার সোনার ঠাকুর থেকে শুরু করে রুপোও তারপরে অনেক ধাতু দিয়ে হচ্ছে ঠাকুর তৈরি বলুন তো হচ্ছে দেখতে আসতেই হবে তো একবার এলে বারবারই আসবে আশা করি